হ্যালো মরিয়াম নার্সিং হোম কীভাবে আপনার সাহায্য করতে পারি বলুন

আপনি আগে ডাক্তার দেখিয়েছেন তো আচ্ছা উনি কি শিশু বিশেষজ্ঞ আচ্ছা তাহলে আপনি এক কাজ করুন ওই যে প্রেসক্রিপশান বা যা মেডিসিনগুলো দিয়েছিলো সেগুলো নিয়ে এবং পেশেন্ট আর পেশেন্টের মা বাবাকে নিয়ে চলে আসুন কালকে ঠিক আছে

হ্যাঁ হুম হুম ভর্তি ফিস বলতে একটা মিনিমাম চার পাঁচ ছ হাজার মতো তো লাগে আপনার নার্সিং হোমে বুঝতেই পাচ্ছেন ডক্টর ফিস মেডিসিন আছে বা এমারজেন্সিতে কি ডক্টর কি থাকবেন তার ফিস কেমন হবে সেটা তো বলতে পারছি না তো আপনি আসলেই বুঝতে পারবো আর বাচ্চাটার কানন্ডিশান কেমন আছে সে কি রকম আছে সেই ওপর ভিত্তি করে হবে ঠিক আছে ফিসটা